পর্যটকদের সাথে যোগাযোগ করতে আমি পছন্দ করি না তবে আমি পর্যটকসহ মানুষের মধ্যে মিথষ্ক্রিয়া এবং জ্ঞানের প্রসারণের যে সম্ভাব্য সুবিধা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি পর্যটকদের সাথে মিথষ্ক্রিয়া ওয়েপুকের জন্য একটি ফলপ্রসূ অভিজ্ঞতা হতে পারে পর্যটকরা প্রায়শই বিভিন্ন দৃষ্টিকোণ সাংস্কৃতিক অন্তর্দৃষ্টি এবং অনন্য প্রশ্ন নিয়ে আসে যা বিশ্ব সম্পর্কে একজনের বোঝাটাকে প্রসারিত করতে পারে বিভিন্ন পটভূমির ব্যক্তিদের সাথে কথোপকথনে জড়িত হওয়া একটি সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করে প্রথা ঐতিহ্য এবং স্থানীয় সূক্ষ্মতা সম্পর্কে জানার সুযোগ দেয় যারা তথ্য বা সহায়তা দিচ্ছেন তাদের জন্য এবং তাদের জ্ঞানের ভাণ্ডারকে বাড়াতে এটা খুব সাহায্য করে পর্যটকদের কাছ থেকে অনুসন্ধানগুলিকে সম্বোধন করা ব্যক্তিদের তাদের আশেপাশের সম্পর্কে তাদের নিজস্ব বোঝার যে গভীর অনুসন্ধান সেইভাবে করতে তাদের প্ররোচিত করতে পারে ক্রমাগত শিক্ষার প্রচার করে সামগ্রিকভাবে পর্যটকদের সাথে মিথষ্ক্রিয়া বিশ্বব্যাপী সচেতনতা এবং সাংস্কৃতিক উপলব্ধির অনুভূতিকে উৎসাহিত করে আরও সমৃদ্ধ এবং সুবৃত্তাকার জ্ঞানে অবদান করে